আমরা বাংলার জনগণ আমরা বাংলা ভাষা ব্যবহার করি এই বাংলা ভাষাই আমাদের পরিচয় এই বাংলা ভাষাতে আমাদের আত্মীয়দের সাথে কথা বলে থাকি বাংলা ভাষায় কথা বললে আমরা একটা আন্তরিকতা পাই বাইরে গেলে কেউ বাংলা ভাষায় কথা বললে আমরা তাদের কাছ থেকে আন্তরিকতা অনুভব করি